আমাদের এলাকায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন কাতলা রুই মৃগেল ইলিশ এছাড়াও এসমস্ত আমাদের মাছগুলো পাওয়া যায় যেমন ল্যাটা মাছ কই মাছ শোল মাছ শিঙ্গি মাছ ইত্যাদি মাছগুলো আমাদের এখানে খুব সহজেই পাওয়া যায় মাছের দাম আমাদের এখানে অন্যান্য জায়গার মতোই প্রায় যেমন রুই মাছ আড়াইশো টাকা কেজি কাতলা মাছ দুশো আশি টাকা কেজি ইলিশ মাছ ছশো টাকা কেজি এছাড়া যে সমস্ত জিওল মাছগুলো রয়েছে যেমন ল্যাটা মাছ কই মাছ শিঙ্গি মাছ ওইগুলো আড়াইশো থেকে তিনশো টাকা করে কেজি আমাদের এখানে দোকানদারকে পাওয়া যায়